হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আমি রমেন প্লাম্বার থেকে বলছি

দেখুন প্রথম কথা বলতে আপনার বাড়ির কলটা আমি যতবারই সারাচ্ছি ততবারই খারাপ হয়ে যাচ্ছে তো আপনাকে আমি বারবার বলছি যে আপনি কলটা চেঞ্জ করে নিন কলটা চেঞ্জ করে নিন কিন্তু আপনি তো চেঞ্জই করছেন না আপনাকে বারবার বললাম যে দেখুন কলের প্যাঁচটা খারাপ হয়ে গেছে ওটা আপনি যতবারই ঠিক করবেন ততবারই ওটা খারাপ হবে তো আপনি বলুন এবার কী করবেন আচ্ছা নতুন কল লাগাবেন বলছেন তো মানে ভেবে চিন্তে বলছেন তো মানে পরে আবার বলবেন না তো যে কী না ওটাই সারিয়ে দিন এরকম কিছু বলবেন না তো আচ্ছা দেখুন নতুন কল লাগাতে গেলে মানে এখন বাজারে একটা ভালো কল এসেছে ঠিক আছে মানে পিতলের কল আর কি তো কলটা অনেক ভালো মানে সহজে জং লাগবে না আর কলটার খারাপ হওয়ার চান্সটা খুবই কম থাকবে ঠিক আছে তো ওই কলটা আপনি যদি লাগাতে পারেন তাহলে আপনার আর মোটামুটি দশ বারো বছর এখন দেখতে হবে না আর তো আপনি যদি ওই কলটা লাগাতে চাইছেন তো বলুন তাহলে আমি ওটাই কিনে আনবো দেখুন অ্যাড্রেসটা তো বলতে গেলে আমাকে তো আপনার বাড়িতেই যেতে হবে তবুও আমি বলে দিচ্ছি আমার অ্যাড্রেসটা আমি থাকি হচ্ছে এই ইসমাইলের কাছে ঠিক আছে তো হুম দেখুন আমি তো আপনার মোটামুটি অনেকদিন ধরেই সারাচ্ছি তো আমি সেরকম আপনার কাছে নেব না ওই কলটা কিনতে যা লাগে আর কি পাঁচশো টাকা লাগবে কলটা কিনতে আর আপনি আমাকে কাজ করার জন্য এই মোটামুটি পাঁচশো টাকা দেবেন আর দেখুন আমি কালকে বলতে পারছি না কালকে কারণ কালকে আমার একটা কাজ আর কি ধরা আছে আর কি আগের থেকে ঠিক আছে এবার ওই কাজটা না হলেও তো এবার মুশকিল আছে তো ওই কাজটা আমি শেষ করে নিয়ে তারপরে আর কি আপনার কাছে যেতে পারবো তো আমার যেতে মোটামুটি ধরে নিন আমার পরশু হবে দেখুন পরশুদিন আমি সকাল সকাল চলে যাবো ওই মোটামুটি নটা দশটার সময় তো আপনার যদি কোনো অসুবিধা না থাকে তো বলুন আচ্ছা তাহলে পরশুদিন ওই সকাল নটা দশটার সময় গেলে কোনো অসুবিধা নেই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাই করছি তাই পরশুদিনই যাবো হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ দাদা ঠিক ঠিক